আমি আমার ফোন থেকে প্রতিদিন কিছু কিছু খাবার অর্ডার করতাম সকাল দুপুর রাতে আমি খাবার অর্ডার করতাম এবং সেই খাবারের টাকাটা আমার ফোন থেকে অটোম্যাটিক্যালি কেটে নেওয়া হতো তো আমি চাইছি এখন আমার ফোনের সেটিংয়ে গিয়ে আমি যে অটো পে অপশনটি আছে আমি তুলে নিতে চাইছি প্রত্যেকটা খাবারের জন্য নয় আমি একটি দুটি খাবারে যেগুলি আমার আর লাগবে না আমি সেটা বন্ধ করে দিতে চাইছি খাবারের জন্য আমি আর অটো পে করতে চাই না সেই খাবারগুলোর জন্য যেগুলি আমি আর চাই না অটো পেটা আমি বন্ধ করে দিতে চাই